আমার প্রিয় ঋতু হল বসন্তকাল বসন্তকাল আমার প্রিয় কারণ বসন্তকালে এক মনোরম দৃশ্য এক মনোরম প্রকৃতি এক মনোরম আবহাওয়া আমার মানে এক মনোরম আবহাওয়া আমরা দেখতে পাই মৃদুমন্দ বাতাস বয় গাছে পলাশ ফুল দেখা যায় হালকা রোদ হয় মেঘ পরিষ্কার থাকে মন সতেজ হয় শরীর শরীর শরীর শরীর সুস্থ থাকে মানুষের কাজ করতে কোনো অসুবিধা হয় না বসন্তকাল এক অন্য রকমই ঋতু যা এক কবির মনে এক অন্যরকম ভাবনাকে নিয়ে আসে এক অন্যরকম সতেজতাকে তুলে পরিপূর্ণ হয়ে যায় এছাড়াও বসন্তকালে হোলি উৎসব হয় যা রঙের রঙের জগতে মানুষকে এক অন্যরকম অন্যরকম দিশা দেখায় এছাড়াও বসন্তকালে বাসন্তীপুজো হয় বসন্তকালে বাসন্তী দুর্গপুজো এক অন্যরকমই পূজা যা সাধারণ দুর্গা পূজার মতো না হলেও এক এক অন্যরকম অনুষ্ঠান যা আমার খুব ভালো লাগে মূলত বসন্তকালের আমার ওই প্রকৃতির দৃশ্য গাছেদের মৃদু হাওয়া এটাই আমার ভালো লাগে